হ্যাঁ ভালো আছি আমি আমি চাই আপনার স্কুলের সমস্ত ছাত্ররা শিশু দিবসে আমাদের স্কুলের ছাত্রদের সঙ্গে একসঙ্গে পালন করুক সেজন্যই আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম তো এ বিষয়ে আপনার কী মত হ্যাঁ দেখুন ব্যাপারটা হলো আমি চাইছি শিশু দিবসটা তো হোক তাছাড়া যে শিশুর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ করে যারা মহিলা শিশু আছে তাদের যে একটা সচেতনতা সেটা বাড়ানোর জন্য ওই এদের মাধ্যমে আর যারা গার্জেনরা সবাই আসবে ফলে সবার সঙ্গে যদি ব্যাপারটা বলা হয় তাহলে আরও বেশি সচেতনতা বাড়বে আমি চাই যে আপনার শিশুরা এখানে আসলে সংখ্যায় তো বেশি হবে ফলে একটা গুরুত্বপূর্ণ একটা জোরালো আবেদন তৈরি হবে ফলে মানে গার্জেনরা এবং আশপাশের লোক উদ্বুদ্ধ হবে এবং ব্যাপারটা নিয়ে আরও বেশি ভাবতে শুরু করবে তাছাড়া একটা উদ্যাপনের বিষয় যেহেতু আছে তো সেই জন্য আমি ডাকতে চাইছি তো এ বিষয়ে আপনার মতটা আমি জানতে চাইছি আপনি কী কী কী চাইছেন আপনি

হুম হুম তাছাড়া দেখুন শিশু দিবসটা নিয়ে আজকাল বর্তমানে শিশুর যে পরিমাণ দেখতে পাচ্ছেন যে যে মানে কতটা অবহেলিত হচ্ছে সাধারণভাবে যারা এই রুরাল এরিয়ার শিশুরা আছে তারা ঠিক মতো অপুষ্টিতে ভোগে এতে ভোগে তবে আমাদের খাদ্য সজ্জা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে তো আপনি যদি এসে বলেন বাইরের টিচার যদি এসে আমাদের স্কুলে বলে তাহলে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হবে সমানভাবেই কাজ করবে ব্যাপারটা জন পরিসরে

আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে হুম